পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল এবং ত্রয়োদশ বৃহত্তম রাজ্য জনসংখ্যার ভিত্তিতে কলকাতা বৃহত্তম শহর স্থানীয় ভোক্তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মতো সুবিধা এবং প্রতিটি অবস্থানে শক্তিশালী সহযোগী দল রয়েছে যার ফলে জনসংখ্যার বণ্টন শহর ও শহরের অবস্থান প্রভাবিত হয় পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থা খুবই ভালো যার ফলে বিশাল জনসংখ্যার জন্য শহরগুলিতে জনসংখ্যার বিন্যাস বেশ ভালোভাবে হয়েছে শিল্প করখানা শিল্প কলকারখানা অনেক রয়েছে বাসস্থানের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে যার ফলে জনসংখ্যার বণ্টন বেশ ভালোভাবে প্রভাবিত হয়